হ্যালো ড্রাইভারদা আমি কৃষ্ণনগর থেকে আমার বোনের বাড়ি মাত্র তিরিশ কিলোমিটার হবে তো ওখানে যেতে চাই আমি যদি আপনার থেকে ওলা ভাড়া করি তাহলে কত ভাড়া দিতে হবে এবং কী কী ফিডব্যাক আছে যদি বলেন তো একটু ভালো হয় আমরা সকাল সাতটার মধ্যে এখান থেকে বেরব আর ওই দিনই রাত দশটার মধ্যেই বাড়ি ফিরব ঠিক আছে আমি আমার এক চেনা বন্ধু আছে তাকে একটু জিজ্ঞাসা করে নিই কেমন তারপর আপনাকে জানাচ্ছি হ্যালো পীযূষ আমি সুলতা বলছি রে আমি আমার ছোটো বোনের বাড়ি যাব তুই তো জানিস কতটা রাস্তা তো আমি যদি একটা ক্যাব ভাড়া করি তাহলে কত ভাড়া লাগবে তুই যদি তোর ওই চেনা ক্যাব সার্ভিসে ফোন করে আমাকে একটু জানাস তাহলে খুব ভালো হয় বুঝেছিস একটু তাড়াতাড়ি জানা হ্যাঁ